না আমার মনে হয় না সংবাদ মাধ্যমগুলি গ্রামীণ এলাকা নিয়ে যথেষ্ট সমস্যা দেখায় গ্রামের যে রাস্তাঘাট জলের সমস্যা সেসবগুলি নিয়ে সংবাদ মাধ্যমগুলি সেরকম কোনো মাথাব্যাথা দেখায়ই না